আমি কখনও কোনো বিশেষ দলের সাথে দৌড়ইনি বা কোনো রানিং ক্লাবে যোগদান করিনি যা করেছি নিজে করেছি এককভাবে আমি অনেকবার দৌড়ানোর অভিজ্ঞতা আমার আছে এবং আমি দৌড়েওছি তো সেই অভিজ্ঞতা আমার নেই দলগতভাবে দৌড়ানোর আমি সত্যিই চাই কোনো ক্লাবে জয়েন করতে যেখানে আমি দলগতভাবে দৌড়াতে পারব এবং তাদের সাথে দৌড়ালে কী অভিজ্ঞতা হয় কীভাবে দৌড়াতে হয় অন্যের সাথে কীভাবে একত্রিত হতে হয় সমস্তকিছুর অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই এছাড়া কোনো ক্লাবে জয়েন করলে আমার তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে আমি আমার সময়কে তাদের সাথে মেলাতে পারব তাদের সাথে হাঁটা চলা দৌড়ানোর যে একটা রিদম বা ছন্দ সেটাকে আমি মেলাতে পারবো এবং তাদের সাথে থাকতে পারবো তার ফলে আমার মানসিক এবং শারীরিক দুটোই জোর বাড়বে আমি সেভাবেই তাদের সঙ্গে থাকতে পারবো মনের জোর এবং শারীরিক জোর নিয়ে আমি অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই কোনো ক্লাবে জয়েন করতে চাই এবং একত্রিতভাবে দৌড়াতে চাই